হ্যাঁ এই এটা কি দেবী স্টোরের মধ্যে ওই জুয়েলারির দোকান থেকে বলছেন বলছি যে আপনার দোকানে যে নতুন কোনো কানের জুয়েলারি কোনো নতুন জিনিস এসেছে হ্যাঁ আমরা তো দুটো বোন তো আমরা দুই জোড়া সেম জিনিস নিতাম

আপনার দোকানটা একটু মানে কোন জায়গাটা করে একটু বলতে পারবেন দেবী স্টোরের আচ্ছা তো আপনার দোকান কখন খোলা থাকবে আচ্ছা তো হ্যাঁ এখন তো সামনে পুজো তা অনেক কিছুই কেনার ছিল তা আমি দেক শুনলাম যে আপনার দোকানে না কি জিনিস সব কিছু জুয়েলারি খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় সেই জন্যই আপনা আপনার নাম্বারটা আমি পেলাম দিয়ে আপনাকে ফোন করলাম যে কি যে এইরকম মানে আম মনের মতন জিনিস তো আপনার দোকানে পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে